যোগব্যায়াম করার কোন কঠিন নিয়ম নেই এটা ছোটো থেকে করলেই ভালো যোগব্যায়াম যদি কেউ ছোটো থাকতে করে তার শরীর গঠন সুপ্রতিষ্ঠিতভাবে গঠন হয় সুতরাং হাড় তার পেশি সবদিক সচল থাকে এখনকার জীবনে কঠিন রোগের সম্ভাবনা খুবই কম দেখা দেয় সুতরাং যোগব্যায়াম যদি কেউ ছোটো থাকতে শুরু করে আমার মনে হয় খুবই উপকার হয় এখন বিশেষ করে খেলাধুলা তো এখনকার ছেলেমেয়েরা করেই না সেই খেলাধুলাটাও যদি করে খুব ভালো ভাবে তাহলে মনে হয় খুব ভালো হয় সুতরাং খেলাধুলা তো রয়েইছে সাথে সাথে যোগব্যায়ামও করার প্রয়োজন রয়েছে যোগব্যায়াম আজকের দিনে একটা খুবই ভালো যেটাতে আপনার মন শরীর দুটোই ভালো থাকে যোগব্যায়াম করে কেউ যদি উপকৃত হয় তাহলে বলা যেতে পারে খুবই ভালো ভাবে উপকৃত হবে সুতরাং বলা যেতে পারে যোগব্যায়াম ছাড়া আজকের দিনে জীবন অচল শুধু যোগব্যায়াম শুধু ওষুধ খেয়ে তো সব সব সমস্যার সমাধান করা যায় না যোগব্যায়ামের মাধ্যমে ন্যাচরালি যদি কিছু শরীরের উপকার করা যেতে পারে তাহলে যোগব্যায়াম একটা খুবই উপকৃত বিষয় হিসাবে বিবেচ্য করা যেতে পারে